কুকার আমরা রান্না করি কুকারে রান্না করতে খুব কম সময় লাগে আমরা কোনো জায়গা গেলে আর কি তাড়াতাড়ি রান্না করতে পারি কুকারে মানে গ্যাসটা কম খরচা হয় অথচ তাতে রান্নাও হয় কড়াই কড়াই যেটা হয় কড়াইয়ে আমরা ভাজা ভুজি করি কড়াইয়ে অল্প তেলের মধ্যে ভাজা ভুজি করা হয় আলমুনিয়ামের হাঁড়ি যেটা হয় সেটা হাঁড়িতে আমরা মানে তরকারি রান্না করি ভাত রান্না করি এর মধ্যেও সব মানে টুকিটাকি রান্নাবান্না করা হয় খুন্তি যেটা হয় কাঠের খুন্তি কাঠের খুন্তিতে যেটা মানে ভাজা ভুজি করলে খুব ভালো হয় ভাজা ভুজিটা মানে গলে যায় না নষ্ট হয় না ভালো পরিষ্কারভাবে ভাজাটা হয় স্টিলের খুন্তি স্টিলের খুন্তিতে মানে তেল টেল রান্না রান্না ইস্টিলের খুন্তিটা ভালো হয় তরকারি নাড়তে ভালো সুবিধা হয় আর এমনি পাত্র বলতে চায়ের পাত্র চায়ের পাত্র লাল চাও করা হয় বা লিকার চা দুধ চা সবই করা হয় চায়ের কেটলি আছে চায়ের কেটলির মধ্যে চাটা ছেঁকে রাখা হয় তারপরে আমরা সেটাকে দিই সবাইকে চা ছাঁকনি চায়ের ছাঁকনাতে ছেঁকে তারপরে মানে কেটলির মধ্যে ঢেলে সেটা সবাইকে মানে রান্না বেড়ে দিই এই তো এসব মানে রান্না বান্না সমস্ত সব হাঁড়িকুড়ি এসব নিয়েই আর কি রান্নাবান্না হয় কুকারও হয় সেটা কুকারটায় তাড়াতাড়ি প্রথমেই বললাম কুকারটায় তাড়াতাড়ি রান্না হয়